আমরা গ্রামের মানুষ হওয়ার সুবাদে আমাদের উঠোনের চারিপাশে বেশ কিছুটা ফাঁকা জায়গা পড়ে থাকে এই ফাঁকা জায়গাতেই ফল ফুল এবং সবজি এগুলো চাষ করা আমাদের কাছে খুবই সহজ কিছুটা জায়গায় উঠোনের একপাশে কিছুটা জায়গায় সবজি চাষ করলাম যাতে পরিবারের রান্নাবান্নার কাজেও লাগবে ফুল চাষ করলাম কিছুটা দেখতেও ভালো পুজোর কাজেও লাগলো আবার ফল যেগুলো হয়তো মরসুমে অথবা সারাবছর পাওয়া যায় এরকম কিছু ফলের গাছও পুঁতলে পরিবারেরও সুবিধা তার সাথে যদি পরিবারের ব্যবহারের পরে অতিরিক্ত কিছু থেকে যায় সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে কিছু আর্থিক সুবিধাও আমাদের হয়ে থাকে এইভাবে আমাদের বাড়ির উঠোনের চারি পাসে যেসমস্ত ফাঁকা জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলোয় বিভিন্ন মরসুমে ফল ফুল ও সবজি আমরা পুঁতে থাকি বিশেষ করে শীতকালের সবজি বিভিন্ন ধরণের সবজি সাক এগুলো পুঁতে থাকি এগুলো আমাদের খাওয়ার পরে যেটুকু অতিরিক্ত হয় সেগুলো আমরা বাজারে বিক্রি করি ফুলও গাঁদা ফুল বিশেষ করে পুজোর জন্য এখন বাজারে গাঁদা ফুল বিক্রি হয় আমরা বাড়িতে গাঁদা ফুলের চাষ করি তার সঙ্গে অন্যান্য ফুলেরও চাষ হয় গাঁদা ফুলের পরিমাণটা বেশি থাকে যাতে সেই ফুল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করা যায় এরপরে নারকেল তাল সুপুরি কাঁঠাল আম এসমস্ত লাগালে সারাবছর আমাদের বিভিন্ন মরসুমি ফল পেতেও সুবিধা হয় বিভিন্ন মরসুমে ফলগুলো বিক্রি করেও আমরা বিভিন্ন ধরণের উপার্জন করতে পারি নারকেল গাছ থেকে ডাব এবং নারকেল উভয়ই বিক্রি করা হয় নারকেলের পাতা থেকে ঝাঁটা এটাও এখন বিক্রির পর্যায়ে চলে গেছে সেখান থেকেও কিছু অর্থ উপার্জন করা যায় আম এখন তো প্রচুর গাছে আম ধরে এর ফলে আমাদের পরিবারের প্রয়োজন মেটানোর পরও আমরা বেশ কিছু আম বাজারে বিক্রি করতে পারি তাল এখন বাজারে কচি তালশাঁস কেনার হুড়োহুড়ি কচি তালশাঁস দেখলেই বাজারে ভীড় লেগে যায় সেইজন্য আমরা কচি অবস্থাতে কিছু তাল কেটে বাজারে আমরা বিক্রি করে দেই যাতে আমরা কিছু উপার্জন করতে পারি আর কিছু থাকে পাকা খাওয়ার জন্য তাও বিক্রি হচ্ছে আজকাল সেটা থেকেও আমরা কিছু উপার্জন করতে পারি সুপুরি আমাদের বাড়িতে পানের প্রচলন নেই কিন্তু সুপুরি গাছ আছে এই সুপুরিটা পুরোটাই বানিজ্যিক ভাবেই আমরা বিক্রি করি এখান থেকে যে অর্থ আসে তা পরিবারের আর্থিক সুরাহা ঘটায় আরও অন্যান্য গাছপালা আছে ফুল আছে সেগুলো বললাম না